স্কুল জীবনে আমার প্রিয় বিষয় ছিল বাংলা এক কথায় বলতে গেলে আমার স্কুল জীবন শেষ হয়েছে গত কয়েক বছর আগেই আমি তাই স্কুল জীবনটা খুব মনে পড়ে মাঝে মাঝেই আমার কঠিন লাগত যে বিষয়টি সেটি হল জড় বিজ্ঞান বা ফিজিক্স এই জড় বিজ্ঞানের রসায়ন আমার ঠিকঠাক মাথায় ঢুকত না আর বাংলাটা ভালো লাগত কারণ বাংলাতে নানা রকমের গল্প ও বা নানা রকমের চরিত্রের সাথে আমি পরিচিতি লাভ করেছিলাম যা পড়ে আমার খুব আনন্দ দিত আমার খুব ভালো লাগত বাংলাটাকে আমি মন প্রাণ দিয়ে পড়তাম কিন্তু সেই ক্ষেত্রে যদি তুলনামূলকভাবে বলা যায় আমি জড় বিজ্ঞানটাকে সেভাবে পড়তাম না বা সেটাকে আমি ততটা ভাবে গ্রহণ করতে পারিনি আন্তরিকতার সাথে যতটা আমি বাংলা বিষয়টাকে নিয়েছিলাম বাংলা বিষয়ে ছোট থেকেই আমার দক্ষতা ছিল প্রবল যা আমি টাকা পয়সার কারণে বাংলা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারিনি গত অনেক বহু বছর আগে আমার স্কুল জীবন অতিবাহিত হওয়ার পরে আমি আর কলেজে ভর্তি হতে পারিনি স্নাতকোত্তর ডিগ্রি করতে পারিনি কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি বাংলা নিয়ে অনার্স করব স্নাতকোত্তর ডিগ্রি লাভ করব কিন্তু তা আমার হয়ে ওঠেনি আমার স্কুলের দিনের অনেকগুলি খুশির মুহূর্তই মনে পড়ে যেমন খুশির মুহূর্ত মনে পড়ে তেমন দুঃখের মুহূর্তও মনে পড়ে কিন্তু বর্তমান দিনে আমি আর দুঃখের জিনিস কিছু মনে রাখতে চাই না তাই আমার কিছু খুশির দিনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি যা আমাদের স্কুলে যখন স্বাধীনতা দিবস পালিত হতো তখন আমাদের স্কুলে আমাদের দিদিমণি বা স্যরেরা তারা আন্তরিকতার সাথে আমাদেরকে বরণ করত আমরা তাদেরকে প্রথমে বরণ করলেও তারা আমাদের বরণ করত এবং আমাদেরকে স্বাধীনতা দিবসের দিনে দেশের নিয়ে নানা রকমের কথা বলত যা আমাদের কাছে প্রথমে অজানা থাকলেও এখন আমরা তা বিষয়ে কম বেশি সকলেই জানি যা জেনে আমরা খুব খুশি হতাম হাততালি দিতাম এবং পরে স্কুল ছুটি দেওয়ার সময় বা অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পরে আমাদেরকে মিষ্টির প্যাকেট দিত তখন আমরা ছোট ছিলাম তাই সেই মিষ্টির প্যাকেট নিয়ে আমাদের সে কী হুড়োহুড়ি কী আনন্দ সেই দিনগুলো যদি ফিরে পেতাম কত ভালো হতো তারপর স্কুলের জন্মদিন পালন অর্থাৎ বিদ্যালয়ে যে প্রথম বিদ্যালয়ে যে প্রথম আবিষ্কার হয়েছিল মানে আমাদের বিদ্যালয়ের নাম ছিল কল্যাণশ্রী সেই কল্যাণশ্রী স্কুলটাতে যেদিন আবিষ্কার হয়েছিল সেই স্কুলটির প্রধান বলে না দিবস স্কুলের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসের দিন আমাদের খুব মজা হতো সেদিন আমি আমার বাংলা বিভাগের তরফ থেকে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম তার জন্য আমাকে একটি পুস্তক দিয়ে ভূষিত করা হয় যা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন বলা যেতে পারে